পশ্চিম মেদিনীপুর জেলায় বন জঙ্গল থাকায় দূষণ কম হয় এখানে কৃষিকাজ থাকার কারণে অর্থনৈতিক অবস্থা ভালো এবং সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও ভালো কারণে এখানে সব ধরনের মানুষ বসবাস করে যেমন রাস্তাঘাট এখানে কিছু কিছু রাস্তাঘাট কাদা রাস্তা বর্ষাকালে সকলের যেতে অসুবিধা হয় রাস্তাগুলি উন্নতি করা উচিত এখনও নিম্নস্তরে কিছু মানুষ পিছিয়ে রয়েছে তাদের সাহায্য করা উচিত এখনো কিছু নদী এলাকা রয়েছে যেখানে এখনো ব্রিজ তৈরি হয়নি সেগুলি উন্নতি করা উচিত